এমন একটা সময় আমার গেছে যে সময়টা আমি একটা চূড়ান্ত ভুল করেছিলাম যে ভুলটা সংশোধন করা প্রায় অসম্ভব কিন্তু সেই ভুলটাকে ঠিক পরিস্থিতিটাকে আয়ত্তে এনে পরিস্থিতি ঠিক করতে আমার যথেষ্ট সময় লেগেছিল একটা সময় আমি প্রাইভেট কোম্পানির চাকরি করতে চলে গিয়েছিলাম ওই প্রাইভেট কোম্পানি থেকে যখন আমাকে ম্যানেজার করে অন্য জায়গায় স্থানান্তরকরণ আমার রাজ্যের বাইরে স্থানাতরকরণের ব্যবস্থা করেন ওই কোম্পানি ঠিক তখনই আমি ওই চাকরি ছেড়ে বাড়ি চলে এসেছিলাম কারণ আমার পাঁচ ভাইবোন এবং বয়স্ক বাবামাকে ছেড়ে আমি অন্য রাজ্যে যেতে তৈরি ছিলাম না তো বেশ কিছুদিন বাইরে থাকার পর গ্রামে ফিরে এসে নিজের পরিবেশটাকে ঠিক নিজের জায়গায় আনাটা খুবই সমস্যার ব্যাপার কিন্তু তবুও যথেষ্ট প্রতিকূল অবস্থার মধ্যেও আমি পরিস্থিতিটাকে আয়ত্তে এনে আজকে আমরা পাঁচ ভাইবোন একইভাবে চলতে সম্ভব হয়েছি এবং নিজেরা আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছি একটা জায়গায় পৌছতে পেরেছি এটাই বড়ো কথা